হ্যাঁ এখন জনসংখ্যার চাহিদা মেটেতে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে শিক্ষা করোনার সময় থেকে শিক্ষা আমাদের অনেক আর কি খারাপ হয়ে যায় এবং শিক্ষার পরিবর্তন ঘটে তো শিক্ষা অবশ্যই আর কি পরিবর্তন করা উচিত মানে আমরা যখন আর কি আমরা হয়তো দু হাজার উনিশে মাধ্যমিক দিয়েছি একুশ উচ্চ মাধ্যমিক দিয়েছি তখনই করোনার সময় তখন থেকে করোনা শুরু হয়েছিলো তো আমাদের আর কি জেনারেশানটা খুব খারাপ হয়েছিলো কারণ অনেক ছেলে মেয়ে পরীক্ষা দেয়নি আর কি তো সেই আর কি পাশ হয়ে যায় বা করানো হয় তো এরকমভাবে আরও শিক্ষা পরিবর্তন বলতে এখন আমি শুনেছি বা আর কি জানি মোটামুটি অনেক সিলেবাস চেঞ্জ হয়েছে আর কলেজের মোটামুটি সেমিস আর কি সব মেজর হয়ে গিয়েছে তো এখন যে আর কি পারস কোর্স বা অনার্স এরকম কোনো একটা ব্যাপার নেই সবাই সমান পরিকাঠামো খরচ ও স্কুল স্থানীয় শিক্ষকের পদ্ধতি অন্তর্ভুক্ত করা স্থানীয় শিক্ষকের পদ্ধতি অন্তর্ভুক্ত করা এর অন্তর্ভুক্ত করা বলতে আপনি দেখবেন এখন বেশিরভাগই ছেলেমেয়ে যারা সরকারি স্কুলকে পছন্দ করে না বা ছেলেমেয়ে বলতে গার্জেনরা আর কি বলতে পারেন স্ট্যান্ডার্ড একটু যারা তাদের জন্য বলছে এবার আপনার কাছে যদি সেরকম সামর্থ্য না থাকে তাো আপনি অবশ্যই সরকারি স্কুলে পাঠাবেন আর যত সরকারি স্কুলেও তো সব শিক্ষক সবসময় অভেলেবল উম আর সরকারি স্কুলের শিক্ষকরাই হচ্ছে শিক্ষক তারা সবকিছু জানে তারা পাস করে আর কি শিক্ষকের জ্ঞান অর্জন করেছে মোটামুটি একু সরকারি স্কুলে